হ্যাঁ আমি বই পড়েছি তো অনেক বই পড়েছি তার মধ্যে একটা লালুর একটা গল্প পড়েছিলাম সেটা আমার খুব ভালো লেগেছে আর লালুর থেকে যেসব কিছু শিখতে পেরেছি আমার মনে হয় যে তিনি অবশ্যই ঠিক করেছেন এইসবগুলো যে আমি একটা লালুর একটা গল্প পড়েছিলাম যে লালু তাদের বাড়িতে একটা পণ্ডিত মশাই বা পুরোহিত পুরোহিত মশাই হবে পুরোহিত মশাই তাদের বাড়িতে এসছে আর সে তার মোটে সহ্য করতে পারছেন না থালা থালা খাচ্ছে এটা ওটা আর কি মানে তার মোটেই তার সহ্য হচ্ছে না আর কি তার ব্যবহার আচার আচরণ সে কী করছে রাতেরবেলা লালু রাতেরবেলা কী করেছে পুরোহিতমশাই শুয়ে রয়েছে মশারির চালে বড়ো একটা বরফের বেঁধে দিয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর বরফ ওই বরফ ভেঙে ভেঙে টোপে টোপে গায়ে পড়ছে পুরুতমশাই বলছে এ কী হচ্ছে এ তো বৃষ্টি পড়ছে ছাদ ফুটো হয়ে গেছে প্রথম দিন সারা রাত বাইরে কাটিয়েছে তারপরের দিন বলছে কীভাবে কী হলো কেন ছাদ তো ফুটো হয়নি এবার তারপরের দিন আবার ই করেছে গিয়ে শুয়েছে আর আবার দেখছে ওরকম পড়ছে এবারে তারপরে ওর মাকে ডেকেছে বলছে দেখো তো মা তোমাদের চার চারতলা ছাদ ফুটো হয়ে গেলো বলছে কই দেখি চলুন তো বলে এবারে সকালে গিয়ে রাখে বরফ বড়ো একটা বরফের চাং বাঁধা রয়েছে এবারে সেই বরফের চাংটা কে লাগিয়েছে ওর মার মাথায় তো বুদ্ধি এসে গিয়েছে যে লালুই লাগিয়েছে লালু পুরুতমশাই কে মোটেও সহ্য করতে পারে না আসার সময় রাস্তা গুলিয়ে দিয়ে অন্য রাস্তায় পাঠিয়ে দিয়েছিলো তার জন্য আসতে অনেক লেট হয়েছে এই এই সব গল্পটা আমার খুব ভালো লেগেছে আর মনে হয় যে তার থেকে আমি কিছু শিখতে পেরেছি যে যদি বা তার কোনো আমার কোনো মানুষ যদি না পছন্দ হয় তাহলে তাকে মনে মনে হচ্ছে যে ওভাবে এভাবে তাকে বিতাড়িত করবো বা এভাবেই তাকে শায়েস্তা করবো এটাই আমার মনে হয়েছে